আমি মাটির মূর্তি তৈরি করতে খুব ভালোবাসি এবং ছোটোবেলা থেকেই চেষ্টা করি যাতে কোনো মাটির পুতুল মাটির মূর্তি বিভিন্ন রকম জিনিস তৈরি করা যায়

আমি একবার ঠাকুর তৈরি করেছিলাম ছোট্ট ঠাকুর দূর্গা ঠাকুর এবং সেটা হয়তো প্রথমে অতটা ভালো হয় নি কিন্তু পরে সেটা আবার যখন তৈরি করেছিলাম সেটা অনেকটাই ভালো হয়েছিলো আমাদের বাড়ির পাশেই একটা জায়গায় একজন ঠাকুর তৈরি করতো বিভিন্ন পুজোয় বিভিন্ন রকম ঠাকুর তৈরি করতো এবং আমিও তাদের দেখে দেখে আমি শিখতাম বাড়িতে কাজ এবং মাটি নিয়ে আমিও ঠাকুরের মূর্তি তৈরি করতাম একবার পাশেই যে কারখানাটা আছে ঠাকুর করার সেইখানে অনেক অডার এসসে এবং তাদের যে কাজের লোকটা ছিলো সে আসে নি এবং ফলে তাকে কালকেই মানে পরের দিনই তাকে অর্ডারটা দিতে হতো সেই জন্য সে সেই কারখানার মালিক আমাকে হেল্প করার জন্য ডেকেছিলো আমিও ভাবলাম এটা আমার একটা সুবর্ণ সুযোগ আমি তাহলে যাই এবং আমাকে কিছু টাকাও দেবে বলেছিলো আমি যদি হেল্প করে দিই আমি ভাবলাম যে আমার অনেকটা ভালোভাবে শেখাও হয়ে যাবে মূর্তি তৈরি করা এবং তার সাথে সাথে আমি টাকাও ইনকাম করতে পারবো তাই আমি চেষ্টা করলাম তাদের সাথে সাহায্য করে তাদেরকে হেল্প করে আমি নিজেও শিখবো এবং তাদেরও সু অনেক সুবিধা হবে যাতে তারা অর্ডারটা দিতে পারে যাতে পরের দিন যেখানে পুজো হবে সেখানে সেই ঠাকুরের মূর্তিটা তৈরি করে দিলে আমাদের ঠাকুরটাও পুজো হবে তাই জন্য আমি সেখানে গিয়ে তাদের কমিশন নিয়ে টাকা দিয়ে এবং কাজ করেছিলাম এবং সেই দূর্গা পুজোয় সেই মূর্তিটা নিয়ে ওরা পুজোও করেছিলো যারা অর্ডার দিয়েছিলো এবং আমার ওটা দেখে নিজের কাজ দেখে সবাই মিলেই করেছিলাম আমার খুব ভালো লাগছিলো